হ্যালো হ্যাঁ বলছি শোন না আমার একটু ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে একটু সমস্যা হয়েছে আমার সাথে একটু কথা বলতে পারবি আচ্ছা আচ্ছা বলছি আমার তো ব্যাংকে আধার আপডেট করা নেই তা কীভাবে আপডেট টাপডেট করতে পারব তুই একটু বলতে পারবি ও আচ্ছা আচ্ছা আধার কার্ড আপডেট করলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আর কী কী লাগছে প্যান কার্ড আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার প্যান কার্ডও তো আছে ও ঠিক আছে ঠিক আছে তা ফর্ম ফিল আপ করতে হবে ও ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে তা আমি তো ফর্ম ফিল আপ করতে পারব তুই একটু আমার সাথে আসতে পারবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ফর্ম ফিল আপটা হ্যাঁ আর কি কিছু আছে সিনিয়র সিটিজেনদের জন্য ও আচ্ছা আচ্ছা এইট পার্সেন্ট ছাড় আচ্ছা আর ওর জন্যে কী কী লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই আচ্ছা আচ্ছা না আমার তো এইসব বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই আগে যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম তখন তো ভোটার কার্ড দিয়ে খুলেছিলাম আধার কার্ড না হলে তো আর হচ্ছে না তা আধার কার্ডে দিলে কী কী সুবিধে পাব আমি ও আচ্ছা আমার হাতের ছাপ দিয়ে আমি টাকা তুলতে পারব তাই তো যেখানে খুশি মানে যে কোনো সি এস পিতে আচ্ছা আচ্ছা আমি ছাড়া কেউ টাকা তুলতে পারবে না বাহ বাহ খুব সুবিধা তো আচ্ছা ঠিক আছে আর কী কী আর কী কী স্কিম আছে একটু আমাকে বলতে পারবি ও আচ্ছা আচ্ছা না না আচ্ছা আমি তাহলে আমি তাহলে কী কী নিয়ে যাব আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট প্যান কার্ড ছবি লাগবে কি এক কপি ছবি ও তিন কপি আচ্ছা ওর সঙ্গে কোনো কোনো এ টি এম করা যাবে এ টি এমও করা যাবে এ টি এমের জন্য অ্যাপ্লাই করতে হবে আচ্ছা ঠিক আছে এ টি এমের জন্যে অ্যাপ্লাই করতে গেলে আবার কি নতুন করে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে আচ্ছা কে ওয়াই সি জমা দিতে হবে না কি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কিছু লাগবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হবে না তো আর কী কী সুবিধা আছে একটু বলবি ও ফোন থেকেও করা যাবে ফোন থেকে আমি যে কোনো একটা অ্যাপ খুলে নিলে আচ্ছা অ্যাপ আচ্ছা অ্যাপ খুলে নিয়ে আমি আধার কার্ড এ টি এম দিয়ে আচ্ছা ওখান থেকে আমি টাকা ট্রান্সাকশন করতে পারব বাহ বাহ এত সুবিধে আছে আমি তো জানতাম না খুব ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে তাহলে অনেক ধন্যবাদ